হ্যাঁ আমাদের বাড়িতে টয়লেট আছে টয়লেট থাকার ফলে আমার যে সুবিধাগুলো হয় সেগুলো হল আমাদের বাড়িতে যখন কারও প্রস্রাব পায়খানা পায় তারা সময় মতো করতে পারে তার জন্য কোনো রোগ ব্যাধি নিজেদের মধ্যে জন্মায় না পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায় তার উপর তার সুবিধা হল আমাদের বাড়িতে কারও রোগ ব্যাধি হয় না আর আগেকার দিনে যার কারোর প্রস্রাব পায়খানা পেলে তারা হচ্ছে বাইরে যেতে হতো তাদের মাঠে ঘাটে যেতে হতো তার ফলে তাদের কোনো প্রাইভেসি থাকত না আর আরও রোগ ব্যাধি জন্মাত তাদের মধ্যে কিন্তু যত দিন যাচ্ছে মানুষ উন্নত হচ্ছে সবার বাড়িতে পায়খানা বাথরুম হচ্ছে তার ফলে তারা নিজেদের সময় মতো তারা ব্যবহার করতে পারছে তার কিন্তু আমাদের বাড়ির পাশে এক নিজের কাকা তাদের বাথরুম নেই কিন্তু বাথরুম না থাকার ফলে তারা হচ্ছে অনেক অসুবিধার সম্মুখীন হয় তারা সময় মতো প্রস্রাব পায়খানা পেলে করতে পারে না বাইরে যেতে হয় তার ফলে তাদের রোগ জন্মাচ্ছে ওই জন্য বাথরুম থাকার সুবিধা অনেকখানি আর যদি বাথরুম না থাকে তাহলে অসুবিধার কারণগুলো হচ্ছে অনেক কিছুই অসুবিধা হয় যেমন রোগ জন্মাবে নিজেদের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায় না তারপর প্রস্রাব পায়খানা নিজেদের মধ্যে থাকলে নিজেদেরই কষ্ট হবে নিজেদের ওই জন্য তার জন্য বাইরে যেতে হয় আর বাইরে গেলেই রোগ ছড়াবে